আমার কাছে ক্লিক করা অনেক পুরোনো ছবির হার্ড কপি আছে এবং সেই পুরোনো দিনের হার্ড কপি ছবির সাথে নতুন দিনের যে ডিজিটাল ছবি তার মধ্যে একাধিক তারতম্য লক্ষ্য করতে পারা যায় তৎকালীন দিনে যে সমস্ত ক্যামেরায় ছবি ক্যামেরা বন্দী করা ছিলো হার্ড কপি রয়েছে সেগুলি সাথে বর্তমানের যে ডিজিটাল ছবি অনেক তারতম্য রয়েছে এবং বর্তমানের ডিজিটাল ছবি অনেক উন্নত এবং দেখতে অনেকটাই প্রকৃতির ছবি খুব ভালোভাবে ক্যামেরা বন্দী করা যায় কিন্তু তৎকালীন দিনে সেই পুরোনো ফটোগুলি যে হার্ড কপি রয়েছে সেগুলি অতোটা সুন্দরভাবে ক্যামেরা বন্দী অবশ্যই করা যায় না এবং ক্যামেরার গুণগত মান তৎকালীন দিনে অনেকটাই খারাপ ছিলো এবং বর্তমানে গুণগত মান অনেকটাই ভালো কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমি যে সমস্ত ছবি সম্পর্কে মনে করি যে পুরোনো দিনের ছবিগুলি অবশ্যই বিশেষ উল্লেখযোগ্য এবং গ্রহণ যোগ্যতা রয়েছে আমার কাছে কেননা সেই সমস্ত পুরোনো দিনে ফেলে আসা দিনগুলি এবং পুরোনো স্মৃতিগুলি সেই পুরোনো হার্ড কপির ছবি পুরোনো ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দী করা রয়েছে বর্তমানে ডিজিটাল যুগে দাঁড়িয়ে একাধিক ছবি অবশ্যই ক্যামেরা বন্দী করা যায় কিন্তু সুযোগ রয়েছে এবং একাধিক ক্যামেরা বন্দী করা যায় কিন্তু তৎকালীন দিনে এতো সুযোগসুবিধা ছিলো না বা ক্যামেরা সচরাচর মানুষ ব্যবহার করতো না খুব দুর্মূল্য জিনিস ছিলো ক্যামেরা কিন্তু বর্তমানে এটা অনেকটাই সহজলভ্য হয়ে গেছে তো আমার কাছে সেই পুরোনো ছবিগুলি ছবিগুলোর হয়তো গুণগত মান অনেক খারাপ ছিলো বর্তমানে ডিজিটাল ক্যামেরা গুণগত মান অনেক ভালো কিন্তু তারপরেও সেই সমস্ত পুরোনো ছবির প্রতি যে আবেগ বা অনুভূতি রয়েছে বর্তমানের এই ছবির প্রতি বর্তমানে সাধারণ থেকে সাধারণতম জিনিসও আমরা ক্যামেরা বন্দী করে রাখি স্মৃতির পাতায় রাখার জন্য কিন্তু বর্তমানে এগুলো সম্ভব হচ্ছে কিন্তু তৎকালীন দিনে বা পুরোনো যে সমস্ত হার্ড কপি রয়েছে তাতে এগুলো কিন্তু মোটেই সম্ভব ছিলো না তাই খুব কম পরিমাণ সময়ই আমরা ক্যামেরা পেতাম বা ক্যামেরা নিয়ে আমরা ছবি ক্যামেরা বন্দী করেছি যেগুলির যথেষ্ট অবশ্যই এই জন্য গুরুত্ব রয়েছে এবং সেই সমস্ত দিনের কথা আমার সেই পুরোনো হার্ড কপির ছবি দেখলেই আমার মনে আসে এবং সেগুলি আমার কাছে জীবনের বিশেষ যে সমস্ত সময়গুলো পার করেছি সেই ছবির গুরুত্ব আমার কাছে অনেক বেশি বর্তমানের দিনের সময়ের থেকে এই জন্য আমার কাছে সেই ছবি যথেষ্ট আবেগপূর্ণ মূল্য রয়েছে